আমার স্থানীয় বাজারে কৃষি পণ্য পেতে লোকেরা কয়েকটি অসুবিধার সম্মুখীন হয় যেমন আমার এলাকার বাজারে সমস্ত রকম কৃষি দ্রব্য পাওয়া যায় না তার সথে সথে এখানে কৃষিপণ্যের দাম অত্যন্ত বেশি কৃষিপণ্যগুলো সকালবেলায় গেলে সতেজ থাকলেও দুপুর দিকে খুব একটা সতেজ থাকে না এছাড়াও কৃষিপণ্যগুলো সবসময় যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাও অনেকসময় থাকে না